একটা পশুর প্রথম যখন বাচ্চা হয় যদি শীতকালে হয় তাহলে তার ট্রিটমেন্টটা একটু আলাদাই করতে হয় কেননা তারা পেটের ভিতরে জলের মধ্যে থাকে সঙ্গে সঙ্গে সব কিছু যখনই দেখব যে পশুটা বাচ্চা দেওয়ার সময় হয়ে এসেছে তখনই হাতের কাছে সমস্ত কিছু জোগাড় করে রাখব কাপড় ছেঁড়া ছাই আরও বিভিন্ন বিভিন্ন যেগুলো লাগে সেগুলো জোগাড় করে রাখব যখনই বাচ্চাটা হয়ে যাবে তার গায়ে কিন্তু লালা লালা মতো অনেক কিছু থাকে তার মাই কিন্তু সব কিছু চেটে পরিষ্কার করে দেয় তবুও তার নাকের ভিতরে সেই লালা আটকে গেলো কি না তার গালের মধ্যে সেই লালা ভিতরে গিয়ে শ্বাসনালীতে আটকে গেলো কি না বাচ্চাটা সঙ্গে সঙ্গে হয়েই কেঁদে উঠল কি না সেটা কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার তখনই সঙ্গে সঙ্গে নাকের ভিতরে লালা থাক লালা থাকলে পরিষ্কার করে দিতে হবে গালের ভিতরে জোরে জোরে ফুঁ দিয়ে তার সে দমটা ঠিকমতো নিঃশ্বাসটা ঠিকমতো নিচ্ছে কি না সেটা দেখতে হবে বা বাচ্চাটা চিৎকার করে উঠল কি না সেদিকেও খেয়াল রাখতে হবে গোরুর বাচ্চা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হাঁটতে পারে না বার বার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার বার বার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় এরকম বার বার হতে হতে তারা পড়তে পড়তে এক সময় হেঁটে দাঁড়ায় বা হাঁটাহাঁটি করে ছাগলের বাচ্চা কিন্তু আবার অতবার পড়ে যায় না ছাগলের বাচ্চা কিন্তু হয়েই একটু শরীরটা ঠিক হয়ে গেলে মুছে দেওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়ার পর তারা কিন্তু সঙ্গে সঙ্গেই উঠে হাঁটা শুরু করে দিয়ে মায়ের দুধটা ঠিকঠাক পাচ্ছে কি না বাচ্চাটা মায়ের দুধটা ঠিকঠাক পাচ্ছে কি না মা দুধ ঠিক দিতে পারছে কি না সেইটা দুধ ধরে খাইয়ে দেওয়া দুধ পাচ্ছে কি না মায়ের দুধ হচ্ছে কি না সেটা লক্ষ রাখা ঠান্ডা লাগছে ঠান্ডায় কোনো বস্তা ছেঁড়া বা কাপড় ছেঁড়া তাদের গায়ে জড়িয়ে দেওয়া সেগুলো কিন্তু দেখতে হবে বা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কি না সেটা দেখতে হবে বা সেই সময় বাচ্চা যখন হয় তখন কিন্তু কিন্তু পাশে ছাগলের গায়ে বা গোরুর গায়ে অনেক মাছি মশা ও উড়তে থাকে সেগুলো কিন্তু গায়ে যাতে না ওড়ে না কামড়ায় তাদের ধারে কাছে মশা এবং মাছি যাতে না থাকে সেদিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে দেখতে হবে এই বাচ্চাটাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং শুকনো খড়খড়ে কাপড় দিয়ে তাদের গা হাত পা মুছে সুন্দর করে দিতে হবে দিয়ে পরিষ্কার জায়গায় রাখতে হবে